আমাদের এখানকার নতুন একটি ঘটনা মানে কী বলব বলে বোঝাতে পারব না অনেক রকমই তো ঘটনা রয়েছে যার মধ্যে যেটা আমাদের খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে দ্বিতীয় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দীঘাতে আমার দীঘার কাছাকাছিই বাড়ি হ্যাঁ যার ফলে আমার এখানে পর্যটকের তো দিন আনাগোনা লেগেই থাকে সমুদ্রের যে প্রাকতিক সৌন্দর্য বা আমাদের যে প্রাকৃতিক রূপ এখানকার সেটা তো অতুলনীয় বিভিন্ন দেশ থেকে লোক আসে পর্যটকরা আসেন এবং সারা দিন ঘোরাঘুরি করেন রাত্রে খাওয়া দাওয়া করেন আমাদের এখানে ছোট ছোট দোকান রয়েছে বা ব্যবসা রয়েছে যেগুলো আমাদের ওনাদের জন্য চলে বা ওনারা এখান থেকে যে সব জিনিসপত্র কিনে নিয়ে যান আমাদের হাতের তৈরি জিনিসপত্র সেগুলো আমার খুব ভালো লাগে এছাড়াও আমাদের যে এখানে যে জগন্নাথ মন্দিরটি তৈরি করছে সেই মন্দিরটার জন্য আমাদের খুব ভালো লাগছে কারণ পুরীতে জগন্নাথ মন্দির আছে সেখানে অনেক মানুষ পর্যটকেরা যায় কিন্তু এখন যখন আমাদের দীঘাতেও যে নতুন জগন্নাথ মন্দিরটি তৈরি হচ্ছে এখানেও কিন্তু আরো পর্যটকের ভিড় বেড়ে যাবে যার ফলে আমাদের ব্যবসাতেও আরো উন্নতি ঘটবে এবং মানুষও আমরা আগে থেকেও আরো অনেকটা ভালো করে দিন কাটাতে পারব এছাড়াও এখানে নতুন নতুন পর্যটকদের সব আগমন ঘটবে দীঘার এই পর্যটক মন্দির দীঘার এই জগন্নাথ মন্দিরটি আমাদের কিন্তু এখানে আগে ছিল ছোট রকমের কিন্তু এত বড় ছিল না এবারে যে হচ্ছে যেমন ফুরিয়ে রয়েছে সেরকম তারই অবিকল দ্বিতীয় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এটা কিন্তু খুব ভালো লাগছে আমাদের প্রত্যেকেরই